আমাদের এলাকায় কাছাকাছি অনেক নতুন নতুন মন্দির আছে আরও অনেক পুরোনো পুরোনো ঐতিহ্যময় মন্দির আছে তার আগে বলতে গেলে আমাদের এলাকায় সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতো যেমন অযোধ্যা পাহাড় আছে জয়চন্ডী পাহাড় আছে এদিকে নতুন তৈরি হওয়া একটি বন আছে সেখানে সবাই অনেক ঘুরতে যায় তাছাড়া তেমন কোনো ব্যাপার নেই আর আমাদের জয়চন্ডী পাহাড়ের ওপরে একটি চন্ডী মাতার মন্দির আছে প্রতি বছর বছরের সেখা শেষে সেখানে উৎসব হয় এবং সে পুজো করা হয় সবাই অনেক দূর দূর থেকে আসে সে পুজো দেখতে অনেক আটশো চারশো সিঁড়ি পার করে সবাই ওপরে ওঠে মন্দির দেখতে সেই মন্দিরে ঠাকুরের পুজো হয় সেই পাহাড়ের ওপর দিয়ে গোটা আদ্রা শহরকে দেখা যায় খুব সুন্দর দেখতে লাগে গোটা মনোরম দৃশ্য দেখে সকলের মন ভরে যায় সাথে পুজো হয় এতো ভালো লাগে কিছু বলার নেই সবাই বসে বসে সে পুজো দেখে তারপর আসে আমাদের কাশিপুরের রাজবাড়ি সেই রাজবাড়ির কথা আজ সবাই জানে সেই রাজবাড়ি দেখতে যেরকম সুন্দর তেমনিই তার অনেক ইতিহাস আছে যে ইতিহাস সবাই জানে না সেই ইতিহাস এখন এতো বেশি প্রচারিত হচ্ছে ধীরে ধীরে সেই ইতিহাস সবার মনের মধ্যে বাসা বাঁধছে সে খুবই ভালো এমন কি সাম্প্রতিককালে এই রাজবাড়িতে সিনেমাও করা হচ্ছে তাই এই রাজবাড়ি আর কারোর কাছে পুরোনো নয় তা নতুন হয়ে উঠছে সবার চোখের সামনে এ রাজবাড়ি দুর্গা পুজোর সময় খোলা হয় সবাই সেই রাজবাড়ি আসে দেখতে আশা করবো বাকিরাও আসবে এ রাজবাড়ি দেখতে এ রাজবাড়ির অনেক ঐতিহ্য আছে গোটা আদ্রা পুরুলিয়া রঘুনাথপুর তারপর আশেপাশের যতো জায়গা সব জায়গা এই রাজবাড়ির অন্তর্গত ছিলো এখন না হয় সেখানে কেউ থাকে না বলে রাজবাড়ি তেমন কেউ দেখতে আসে না কিন্তু তাও এ রাজবাড়ির গুরুত্ব আছে যারা জানে তারা সেই রাজবাড়িকে খুবই মানে খুবই ভালোবাসে আমরাও খুব ভালোবাসি এই সব জিনিস আমাদের জায়গায় না থাকলে আমরা জানতেই পারতাম না যে এতো কিছু সমাজে হয় আমরা তো শুধু মাত্র টিভিতে বা মোবাইল ফোনে দেখেছি রাজবাড়ি রাজা রানী এসব গল্প কিন্তু আমরা কোনো দিন নিজেদের চোখে তো এই সব কিছু শুনি নি বা দেখি নি কিন্তু আমাদের সামনে এ রাজবাড়ি থাকায় আমরা তা দেখে খুব আনন্দ বোধ করি এই রাজবাড়ির আশেপাশের যে ঘরগুলি আছে সেখানে স্কুল করা হয়েছে বিদ্যালয় বিশ্ববিদ্যালয় অনেক কিছু আছে যেখানে ছেলে মেয়েরা কম খরচায় পড়াশোনা করে বলতে গেলে রাজবাড়ির অনেক জিনিস দানে আছে সে দানের ওপরই মানুষ বেঁচে আছে গোটা কাশিপুরই তো রাজবাড়ির দান সেই রাজবাড়ির আশেপাশে সবাই বসবাস করে এবং সেখান থেকেই তাদের টাকা উপার্জন হয় তারা বসবাস করে খুব আনন্দ বোধ করে খুব গর্ববোধ করে কারণ তারা সেখানে থাকছে তেমন পঞ্চকোটেও অনেক বড়ো পাহাড় আছে সেই পাহাড়েও অনেক গভীর রহস্য লুকিয়ে আছে যা এখনো কেউ জানে না হয়তো আমরাও জানি না সব কথা কি আর সবাই জানে জানে না তাই আমরা সেসব ব্যাপারে কিছু জানি না কিন্তু তাও সকলে বলে সেখানে অনেক বেশি রহস্য আছে বলে না কোনো জিনিস যতো বেশি পুরোনো হয় সেই জিনিসের তত বেশি রহস্য বাড়ে ঠিক তেমনিই সেই জায়গায তো অনেক রহস্য আছে যেগুলো আমরা জানি না বা আমাদের জানার কাম্যও নয় তাই সেগুলো থেকে দূরে থাকাই ভালো জানার ইচ্ছে করে কিন্তু কাউকে বললে সে তো আর সেই উত্তর দেবে না তাই আমরা সবাই চুপচাপই থাকি নিজেরাই জানার চেষ্টা করি কিছু আছে কি না এসব মিলিয়ে আমাদের পুরুলিয়া খুবই রহস্যময় খুবই সুন্দর কেউ এলে ফিরে যেতে পারবে না আমাদের পুরুলিয়ার গল্প শুনলে খুবই ভালো লাগবে তাদের